কিছু দিন আগে একটা গাড়িতে বেড়াতে গিয়েছিলাম গাড়িটা খুব সুন্দর খুব পছন্দ হয়েছিল ড্রাইভারটাও খুব ভালো আমি সেরকম গাড়ি আবার বুক করতে চাই আবার বেড়াতে যাব ওই সেম গাড়ি যেমন ওরকমই ড্রাইভার থাকে গাড়িটারও সুব্যবস্থা থাকে সব রকমই যেমন আগের মতন থাকে গাড়িটা আমার খুব পছন্দের তার জন্য আমার মালিকের সাথেও কথা হয়েছিল